হ্যালো হ্যালো আমি ট্যুরিস্ট গাইড দিয়ার সাথে কথা বলছি আমি পাঁচ দিনের জন্য আগামী পাঁচ দিনের জন্য দিল্লিতে গিয়ে থাকবো তো দিল্লির কাছাকাছি কোনো স্ট্রিট শপিং করবো এই রকম জায়গার বলতে পারবেন আমি পাঁচ তারিখ আসছি পাঁচ পাঁচ দিনের জন্যে আর রাজ হোটেলে উঠেছি আমি আমি একটু কম দামে আর কোয়ালিটি যাতে ভালো হয় গিফট করবো ফ্রেন্ডসদের তার জন্যে জিনিসের কোয়ালিটি ভালো হবে তো ও ইলেকট্রনিক্সের জিনিস বলতে সব রকম ঘর সাজানো লাইট সব কিছুই পাবো ও আর জিনিসের কোয়ালিটি ঠিকঠাক হবে তো হ্যাঁ বলুন ও আর আমার হোটেল থেকে কোন গাড়িতে গেলে মার্কেটগুলো খুব কাছে হবে বা কোন গাড়িতে গেলে ঠিক হবে আর আমার হোট হ্যাঁ ও আর আমার হোটেলের কাছাকাছি কোনো বাঙালি হোটেল হবে খাবারও ভালো হবে একটু ও আর বলছি এখানে এমনি খাবার অর্ডার করলে কি বাড়িতে দিয়ে যাওয়া যাবে সেই রকম ব্যবস্থা আছে কি

ঠিক আছে আমি তাহলে যেদিন যাবো সেদিন আপনাকে ঠিক কন্টাক্ট করে নেবো বেরানোর আগে ঠিক আছে ঠিক আছে রাখলাম হুম